হ্যালো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি ডাক্তারবাবু বলছেন আপনার হুঁ হুঁ হ্যাঁ ম্যাম বলছিলাম কি আমার একটু সমস্যা রয়েছে তো আমার মা প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে পেন হচ্ছে পেটেও ব্যথা হচ্ছে এবং জ্বরও চলে আসছে তো আমি লোকাল ডাক্তারের ওষুধ খেয়েছি তবুও কিছু হচ্ছে না তো আমি এখন বর্তমানে কী করব না হসপিটাল যাই নি বাড়ির পাশের থেকে একটা লোকাল ডাক না আমি লোকাল ডাক্তারকে দেখিয়েছি দেখার পরে যদিও ওষুধ টষুধ দিয়েছে সেগুলো খেয়েছি তবু আমার কিচ্ছু হয় নি কোনো কাজ হচ্ছে না কোনো ওষুধে এফেক্ট করছে না মনে হয় শরীরে রা ইয়েতে তো আমি এখন কী করব বর্তমানে প্রচন্ড সমস্যা হচ্ছে আমার করণীয় কী এটা একটু বললে ভালো হয় আপনি কবে আসবেন চেম্বারে সেটাও আমার জানা নেই আমার নিয়ারবাই হসপিটালে দেখাব তো কোনো দেখানোর পর আমি ডাক্তারকে আমার এ যে আগের সমস্যার কথাই বলব না অন্য কিছু বলব যে মানে আমার অ্যাকচুলি সমস্যা হচ্ছে প্রচন্ড মাথা ব্যথা আমি ওই ওই ওষুধ দিয়ে খেয়ে ওষুধগুলোর কথা কি জিজ্ঞেস করে বলব যা আমাকে এই এই ওষুধ দিয়েছে এই এই ডাক্তারকে আমি দেখিয়েছিলাম বাড়ির পাশে ঠিক আছে ধন্যবাদ